হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ ফুলের দোকান থেকে বলছি হ্যাঁ নমস্কার আচ্ছা হ্যাঁ বলুন

আচ্ছা প্রত্যেক বছর তো আমার এখান থেকেই নেওয়া হয় ভালোই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হবে হবে না না ব্যস্ত না আপনি বলুন এটাই তো আমার কাজ

আমি দেখুন এখন তো চৈত্র মাস এখন আপনাকে আমি গাঁদা ফুলটা দিতে পারব আর মায়ের পুজো তো ওই এ দিতে পারব নীলকণ্ঠ জবা কেন মায়ের পুজো তো জবা লাগবে সাজানোর জন্যে গাঁদা ফুল দিয়ে দেবো গাঁদা ফুল দিয়ে আপনার মন্দির পুরো সাজিয়ে দেবো দেখুন এটা কম বেশি কমের তো কোনো কথা নেই দিদি কেন না কম তো প্রশ্নই নেই দিন যাচ্ছে সব জিনিসের দাম বাড়ছে আমি গতবার যে রেট নিয়েছি সেটা এবারে নিতে পারব না দিদি আর একটু বাড়াতে হবে না হলে পেরে উঠব না এবার আপনাদের যে রেট দিই আপনাদের হ্যাঁ এই সময় দিদি একটু বিপদে ফেললেন গোলাপ রজনীগন্ধা দিদি চেষ্টা করব এই সময় তো রজনীগন্ধা গোলাপটা কতটা পাওয়া যায় না তাও চেষ্টা করব দিদি হ্যাঁ গাঁদা ফুল তো দেবোই দেখুন আপনাদের আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না আপনি দেখবেন যে পুরো সাজানোর কন্ট্রাক্টটা তো আমরাই নিয়ে নিই আমার ছেলেরা গিয়ে সাজিয়ে দেবে কী কী ফুল দিয়ে সাজালে কী সুন্দর দেখতে হয় মন্দির তো সেটা সাজানোর পরেই বুঝতে পারবেন সেইমতোই আপনারা দাম দেবেন আমি আগে থেকে চাইছি না গতবারে যে দাম দিয়েছেন তার থেকে একটু বেশি দেবেন এইবারে সাজানোটা গতবারে কী নিয়েছিলাম সেটা কি আপনার মনে আছে গতবারে হ্যাঁ দিদি আমি কুড়ি হাজারে এবারে পারবই না আমাকে পঁচিশ হাজার দিলে আমি আপনারা যে ফুল চাইছেন আমি চেষ্টা করব দিতে তো সেক্ষেত্রে কিন্তু রেটটা একটু বেড়ে যাবে পাঁচ হাজার টাকা বাড়িয়ে দিতে হবে না হলে পেরে উঠব না দেখুন আমি তেইশ হ্যাঁ না না না না নিশ্চয় দেখুন মায়ের পুজো সব জানি মায়ের কৃপায় চলতে হবে তাও জানি কিন্তু দেখুন আমাকে তো জিনিসটা এ তো আমার বাগানের জিনিস না আমাকে তো জোগাড় করতে হয় মার্কেট থেকে এবার ওসব তো তারা বোঝে না তাদের যেটা মূল্য সেটা নিতে হয় ঠিক আছে ও নিয়ে ভাবতে হবে না আপনারা যা চাইছেন সেইরকমই আপনারা পাবেন দেখুন তারপরে সেই বিবেচনা করে দাম দেবেন পছন্দমতো ঠিক আছে ওটা নিয়ে খুব একটা ভাবতে হবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না দিই তো প্রত্যেক বছর ভালো ফুলই দিই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো